আমি আমার দাদু ঠাকুমার কাছে শুনেছি আগে না কি আমাদের গ্রামে মানুষদেরকে দিয়ে জোর করে ইংরেজরা নীল চাষ করাতো প্রত্যেকটি জমিতে কৃষিকাজ অন্য কিছু কৃষক কৃষি কাজ না করিয়ে সবাইকে দিয়ে জোর করে নীল চাষ করানো হতো এর ফলে মানুষরা খুবই অত্যাচারী হতো নীল বিক্রি করে সেইভাবে টাকা পেত না এক বেলা খেত এক বেলা না খেয়ে থাকতে হতো খুবই অত্যাচারিত হতো মানুষজন বাচ্চাদের মুখে দুটো খাবার তুলে দিতে পারতো না এখনো সেই নীল কুঠিরটি আমরা দেখতে পাই একটি পুকুরের পাড়ে সেই নীল কুঠিরটি আছে এইটি দেখে আমরা যখন জিজ্ঞেসা করি এইটি কি তখন আমার দাদু ঠাকুমা বাবা মা এরা বলে এইখানে নীল চাষ নীল চাষ করা হতো এই জমিগুলোতে নীল চাষ করা হতো আর এখানে ইংরেজরা থাকতো তারা চলে গেছে আমাদের দেশ থেকে কিন্তু তাদের সেই যে নীল কুঠিরের ঘরটি সেইটি এখনো রয়ে গেছে আমাদের স্মৃতি হিসাবে সেইটি একটি আমাদের গ্রামের একটি ঐতিহাসিক জিনিস যেইটাকে দেখিয়ে আমরা জানতে পারি যে এখানে ইংরেজরা থাকতো